আমাদের দেশের চেয়ে অন্য দেশের স্বাস্থ ব্যবস্থা ভালো ভালো মানে অনেকটাই খুবই ভালো আমাদের দেশে অতোটা প্রযুক্তি নেই ওই জন্যে আমরা টক্কর দিতে পারছি না আশা করি ভবিষ্যতে আমরা টক্কর দিতে পারবো প্রযুক্তি আসবে সবই আসবে তখন আমরা সব কিছুই করতে পারবো তখন আমাদের দেশকে আরো গড়ে তুলতে পারবো অনেকটাই ভালো হবে সাতশো ব্যবস্থা তা আমাদের আশেপাশে নার্সিং হোম হসপিটাল আছে সেই নার্সিং হোমগুলো ভালোও না খুব খারাপও না ঠিক আছে মোটামুটি চলে যাবে কিন্তু ডাক্তার নার্স আরো একটু বাড়ানো দরকার আছে একটু বেশি হলে ওদেরও সুবিধা হয় ঠিক আছে হুটো পাটার মধ্যে এটাই হচ্ছে কটা আশা করি হয়ে যাবে আর আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখোমুখি অনেক পড়েছি আমার বাড়ির লোককে নিয়ে গেছি আমার বন্ধুবান্ধব নিয়ে গেছি আমার পেসেন্ট দেখতে দেখতে অন্য পেসেন্টকে ডাক্তার চলে গেলো নার্স সেলাইন দিচ্ছে দিয়ে আবার অন্যজনকে চলে যাচ্ছে মানে এদের প্রবলেম হচ্ছে একটাই প্রযুক্তি অনেক নার্স ডাক্তার আরো বাড়াতে হবে মানে প্রযুক্তি হলে আরো অনেক কিছু উন্নতি হবে উন্নতি হলে আশা করি

একটা হচ্ছে আমাদের ডাক্তাররা খুবই ভালো এখানে আরো ডাক্তার নার্স দরকার হয় এদেরকে নাওলে হচ্ছে না আশা করি হয়ে যাবে প্রযুক্তি